আমি এক সময় অতিরিক্তভাবে জুয়া খেলতাম জুয়াতে প্রচুর টাকা পরিমাণে হেরে ফেলি তার পরবর্তীকালে এসব বন্ধ করে আবার নিজেকে কাজ করে শুধরাই এবং তাতে ঋণ শোধ করি এটাই আমি নিজেকে খুব উপলব্ধ করতে পারি